দেখুন আমাদের এখানে কত ঘণ্টা বিদ্যুৎ থাকে এটাই এটাই প্রশ্নের উত্তর দিতে হয় এই কারণে যে আমরা এইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এখানটায় বিদ্যুৎ থাকে দিনের ভিতরে প্রায় সময়ে থাকে কিন্তু এখানের মূল সমস্যা হয় একটাই যে কারণে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা ভালো না কারণ ভালো না একটাই কারণে আমাদের এখানে পাওয়ার হাউসের মনে হচ্ছে কোনো সমস্যা আছে কারণ কারণ আমাদের এখানে ভোল্টেজটা ঠিক মতোই থাকে না কারণ রাত্রিবেলায় কি দিনের বেলায় এমন ভোল্টেজই থাকে যে যেখানে পাখা ঘোরানোও মুশকিল হয়ে যায় এবং খাওয়া দাওয়ারও মুশকিল হয়ে যায় যেখানে লাইট জ্বালানোর আমাদের খুব অসুবিধা হয় তবে এখানে বিদ্যুতের মূলত ঘটনা হচ্ছে এখানে গে মানে বিদ্যুৎ ব্যবস্থাগুলো এমনভাবে করা আছে যে যেখানে আমাদের সবসময় বিদ্যুৎ থাকে না সে না থাকার কারণ হচ্ছে একটাই যে আমাদের এখানে গাছ গাছালি গাছ গাছালি বেশি এবার এখানে আমাদের মূলত কেবল লাইনও নেই কারণ প্লেইন তার টাঙানো যেখানে আমাদের এখানে কারেন্ট লাগার ভয়ে অনেক সময় দেখা যাচ্ছে বর্ষা হলে কিংবা একটু ঝড় মতো কি হাওয়া ছাড়লেই আমাদের কারেন্ট অফ হয়ে যায় এবার সেখানে আমাদের কারেন্ট বেশিক্ষণই থাকে না ওই যেটুকু থাকে সেটুকু সময় অসুবিধাই থাকে যে এখানে ভোল্টেজ নেই কারণ এখানে আর লাইট জ্বালানোও মুশকিল হয়তো দেখা যাচ্ছে কারও কারও বাড়ি মানে যার যার ব্যক্তিগতভাবে যাদের পয়সা আছে তারা দেখা যাচ্ছে কোনো ভাবে কোনো ভাবে তাদের বিদ্যুৎ ধরে রাখার মতো পরিস্থিতি করে সেইভাবে কারেন্টটাকে ব্যবহার করছে এবার অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে তাদের কারেন্ট ধরে রাখার মতো কোনো সামর্থ্যই নেই কারণ তাদের কারেন্টই থাকে না তারা অনেক সময় অন্ধকারেই বাস করে এবার কারেন্ট না থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এখানে অর্ধেক সময়ে কারেন্ট না থাকার মধ্যে দিয়ে আমাদের মানে কেরোসিন দিয়ে যেরকম যেরকম মোমবাতি ধরানোর মতো অবস্থা যেরকম আগেকার দিনে যেমন কারেন্ট ছিল না সে সময় যে দিনগুলো কাটত এখনও সেইরকমভাবে দিনগুলো অনেক সময় কাটাতে হচ্ছে কারও বাড়িতে হ্যারিকেন জ্বালিয়েও কারও বাড়িতে মোমবাতি জ্বালিয়ে এবার কোনোরকমভাবে টর্চ লাইট জ্বালিয়ে তাদের সংসারের আর কি যেসব কাজকর্ম এবং খাওয়া দাওয়া দেখা যাচ্ছে অনেক রকম পড়াশুনোর যেসব ব্যাপারগুলো সেগুলো করতে হচ্ছে সম্পূর্ণ মোমের বাতির আলোর মধ্য দিয়ে এবার কারেন্ট না থাকায় হ্যারিকেন চালাতে হচ্ছে এবারে আরেকটা সমস্যা হচ্ছে যেখানে আমাদের দোকানে দেখা যাচ্ছে অনেকের যেসব ঝালের মেশিনগুলো আছে যেমন আরও অনেকগুলো কাঠ কাঠ কাটা এবং বিভিন্ন রকম মেশিনগুলো চালানো হয় এবং সেই মেশিনগুলো আমরা চালাতে পারছি না কারণ কারণ মেইন সমস্যা হচ্ছে যে এখানে কারেন্টের ভোল্টেজ নেই এবার ভোল্টেজ না থাকার কারণে আমরা এই দোকানের সমস্ত কাজকর্মগুলো সমস্ত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যেমন আমাদের আমাদের আরেকটাও সমস্যা আছে যেমন আমরা এখানে পশু পাখি পালনও করি এবার তাদেরও তো লাইট দরকার তাদেরও তো আলোর দরকার এবার সেখানে সেই আলোগুলো আমরা দিতে পারি না এবার সেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে সমস্ত পরিকল্পনাগুলো আমরা নিয়ে এগিয়ে যাচ্ছি সেই সমস্তগুলো বাধা হয়ে যাচ্ছে কারণ ভোল্টেজ না থাকলে আর লাইট না জ্বললেই তো কোনো কাজই করতে পারে না যেমন সমস্যা হচ্ছে দোকানে ঝালও চলে না তেমন একটা ফার্মে লাইটও দেওয়া যায় না যেমন তার পরে তার মধ্য দিয়ে বাড়িতে অনেক অনেক বাড়িতে দেখা যাচ্ছে ফ্রিজ চলছে ফ্রিজগুলো অফ হয়ে আছে এবার সেগুলো কিনেই অকেজো কারণ তাদের কোনো কাজ করার মতো ব্যবস্থা নেই কারণ সেই ভোল্টেজ না থাকলে আমরা সেই ফ্রিজগুলো চালাব বা কী করে এবার তাতে অনেকের বহির্ভূত কাজ করতে যায় এবং তার ভিতরে অনেক খাদ্য রাখারও ব্যবস্থা করার চিন্তা ভাবনা থাকে কিন্তু সেগুলো তো আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই কারণে যে ভোল্টেজ নেই কারেন্টের সমস্যা হচ্ছে এই তবে কারেন্ট নিয়ে আমাদের এখানে খুব দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে এই এই এই এলাকায় বিশেষ করে আমরা সবচেয়ে ভোগ করছি কারেন্ট নিয়ে কারেন্টের যদি আমাদের ঠিক মতো ভোল্টেজ থাকত আমরা বিভিন্ন রকম পরিকল্পনার মধ্যে দিয়ে অনেকে ব্যবসা বাণিজ্য করে হয়তো সংসার নির্বাহ করা যেত কিন্তু সেইগুলো আমরা করতে পারছি না কারণ একটাই সমস্যা ভোল্টেজ ভোল্টেজ না থাকলে কোনো কিছু করতে পারব না আর ভোল্টেজ রাখারও ব্যবস্থা করতে গেলে তাতে বহু পয়সাবহুল দরকার কারণ সে সমস্ত ব্যক্তিরা হয়তো তাদের অন্যরকম পরিকল্পনাভাবে কারেন্ট ধরে রাখে তাতেই তাদের চলে কিন্তু অনেকেরই চলে না অর্ধেক মানুষেরই চলে না